সরকারি স্কিমগুলি হল যেমন বিভিন্ন কন্যাশ্রী রূপশ্রী তাছাড়া বিভিন্ন ধরনের বয়স্ক বুড়ো বুড়িদের জন্য বিভিন্ন ধরনের ভাতা রয়েছে যেগুলো মানে সরকারি স্কিমের মধ্যে পড়ে এবং যেগুলির চাহিদাও প্রচুর পরিমাণে এবং যেগুলির প্রচলনও প্রচুর পরিমাণে ঘটেছে এবং এই সরকারি স্কিমগুলি বিভিন্নভাবে এছাড়াও বিভিন্ন ধরনের যেমন স্কলারশিপ রয়েছে যেগুলো মানে পড়াশুনোর ক্ষেত্রে প্রবল পরিমাণে কাজে লাগে এবং যেই স্কলারশিপগুলো কাজে লাগিয়ে বহু দুঃস্থ পরিবারের সন্তানরা হচ্ছে অনেক দূর নিজেদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে এগুলো সরকারি স্কিম কন্যাশ্রী কন্যাশ্রী টাকার ক্ষেত্রে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রীর ক্ষেত্রে এককালীন টাকা দেওয়া হয় যেটা মেয়েদের বিয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষাশ্রী রয়েছে যেগুলো পড়াশুনোর কাজে ব্যবহার করা হয় তাছাড়া আরও বিভিন্ন ধরনের স্কুল থেকে বিভিন্ন মানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় যার ফলে অনেক দুঃস্থ শিশুরা খেয়ে পরে বাঁচতে পারে তাছাড়া সেখান থেকে জুতো তা সেখান থেকে জুতো বিভিন্ন যে বইপত্র দেওয়া হতে পারে বিনামূল্যে তারা বই পায় বিনামূল্যে জুতো পায় ব্যাগ পায় যেগুলো ভীষণ ভালো তাদের মানে উন্নতির ক্ষেত্রে বিভিন্ন উন্নতির ক্ষেত্রে হয় ইয়ে হয় এর ফলে অনেক দুঃস্থ পরিবারে যে সমস্ত বাবা মারা রয়েছে তারা ছেলে মেয়েদেরকে এখানে খুব ভালোভাবে পড়াশুনোর ক্ষেত্রে পাঠায় এই যার যেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে তারা আবার নিজেদেরকে নিজেদের কেরিয়ারটাকে গড়তে পারে নিজেদেরকে আরও উন্নত করতে পারে সেইভাবেই এই সরকারি স্কিমগুলি কাজে লাগে এবং এগুলি খুব ভালো করে সাধারণ মানুষদের জন্য উপকৃত হয় মানে সাধারণ মানুষেরা এর জন্য প্রচুর পরিমাণে উপকৃত হয়